হ্যালো কিরম কে মেয়েদের জুতো আছে বাচ্চাদের জুতো আছে কিরম দাম জুতোগুলোর তোমার দা কে দাদার কে কাকার জুতো আছে কিরম কালার সব পাঁচ পাঁচ সাইজ যাছে পাঁচ সাইজের রয়েছে তিন সাইজ আগে আট সাইজ তারপরে মেয়েদের তারপরে ছ সাইজ আগে প পাঁচ সাইজ আর তোমার কাকার লাগবে হয়তো গিয়ে আট সাইজ হ্যাঁ আচ্ছা কত করে দাম গো